আগেকার দিনে আমাদের রেডিও ছিলো

এখন সেই রেডিওটা রেডিওতে খবর আগে শুনতাম কিন্তু এখন এখ রেডিও উ উঠে গেছে এখন এখন টিভি উঠে গেছে ফোন উঠে গেছে নানারকম জিনিস উঠে গেছে মাধ্যমে আমরা সব শুনতে পাই আর আগে আমরা যে রেডিও মেন ছিলো মহালয়ার দিন আমরা মহালয়া ভোরের দিকে হবে আমরা সমস্ত রাত ওই রেডিওটা নিয়ে বসে থাকি সমস্ত রাত কখন মহালয়া হবে ওই খবরটা শোনবার জন্যে সমস্ত রাত জেগে থাকি ভোরের দিকে মহালয়া হলো

দুটো একটা খেলাও হতো তখন ফুটবল খেলা আমরা শুনতে পেতাম রে রেডিওর মাধ্যমে এখন টিভির মাধ্যমে এখন সে সব রেডিও উঠে গেছে একটাও নেই এখন সব ফোন টিভি এইসব মাধ্যমে আমরা এখন দেখছি রেডিও তো একদম উঠেই গেছে ওর কোনো কাজই হয় না